আমি প্রথম আমাদের টিউশানি থেকে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে গেছিলাম পাহাড়ে যাওয়ার সময় আমার খুব আনন্দ হয়েছিল পাহাড় দেখব কিন্তু ঘরে কথা দিয়েছিলাম পাহাড়ে আমি উঠব না কিন্তু যখন সেখানে যেয়ে পৌঁছোলাম শুশুনিয়া পাহারটা দেখলাম আমি আর থাকতে পারিনি পাহাড়ে আমি উঠেছিলাম পাহাড়ে উঠছিলাম খুব আনন্দ ছিল কিন্তু আমি অনেক সমস্যায় পড়েছিলাম প্রথমত কিছুটা ওঠার পর আমার বেশ জল তেষ্টা পেয়েছিল প্রচণ্ড গলা শুকিয়ে গেছিল কিছুতেই আমি উঠতেই পারছিলাম না কিন্তু কিছুটা দূরে দেখলাম পাহাড়ে জল বিক্রি হচ্ছে সেখানে আমি জল কিনে খাই এবং আমার একটু সুরাহা হয় তারপর উঠতে উঠতে আবার বিপদ ঘটল হোঁচট খেয়ে পড়ে যাই এবং জুতা ছুঁড়ে গিয়েছিল যেই জুতা ছিঁড়ে যায় অনেক কষ্টে আস্তে আস্তে উঠি এবং উঠে খুব আনন্দ পেয়েছিলাম কিন্তু পাহাড়ে ওঠাটা খুব কষ্ট নামাটা কিন্তু অতটা কষ্ট নেই কিন্তু মনের আনন্দে খুব ছুটে তাড়াতাড়ি নামতে যেয়ে আমি খুব জোর স্লিপ খেয়ে পড়েও গেছিলাম পাহাড়ে নামার সময় কিন্তু খুব সাবধানে নামাই উচিত পাহাড়ে ওঠাও যেরকম কষ্ট নামতে গেলেও খুব বিপজ্জনক খুব সাবধানে আস্তে আস্তে নামতে হয়